হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুম ও ঠিক আছে আমি আপনার কথাটা তো বুঝতে পেরেছি আপনি আমাদের তো আপনাদের আপনাদের এ আমাদের এখানে তো ইউনিয়ানের ব্যাপার আছে আমরা এখানে তো চালাই অসুবিধা কিছু নেই কেউ কেউ থাকতে পারে দাদা সবাই এরকম করে এর কোনও মানে নেই কিছু কিছু আছে আর কিছু কিছু কাস্টোমাররা আছে তারা তাড়া দেখায় এ করে যে এই সময়ের মধ্যে আমাকে পৌঁছে দিতেই হবে কী হলো না হলো দেখার দরকার নেই এ করার নেই আর আমি যদি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে না পৌঁছে দিতে পারি তাহলে বলবে দাদা আপনার টোটোয় আর ওঠা যাবে না বলে অন্য কিছুতে চলে যাবে ঠিক আছে এইবার তার মাঝখান থেকে কিছু আছে যারা অহেতুক কারণে তাড়াতাড়ি লোক নেওয়ার জন্যে তাড়াতাড়ি দৌড়োয় বা কিছু এ করে তা ওই ব্যাপারটা হচ্ছে কী বলুন তো আপনারা একটা কাজ করুন দাদা এই ইয়ের এক দিন আপনাদের থানার থেকে আসুন এসে আমাদের ইউনিয়ানে একটা যে এ করে আমাদের যে সেক্রেটারি আছে সেক্রেটারিকে ডেকে থানার থেকে ডেকে এক দিন নিয়ে বসুন বসে সবাইদের বলে দিলে আমার মনে হয় খুব ভালো হবে সবথেকে বড় বিষয় সবাইকে এটা বলে দিতে হবে আর সবথেকে বড় বিষয় পাবলিকেরও একটা এ করার দরকার অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার যেখানে পাবলিক যে ওদেরকে জোরে ক যে গাড়িওয়ালাকে বিরক্ত না করে জোরে চালানোর জন্যে বাধ্য না করা বা তাড়াহুড়ো না করার জন্য তাতে প্যাসেঞ্জারেরও ভালো হবে আমাদেরও ভালো হবে সবার জন্যেই ভালো হবে আমরা বললে বলে কী বলেন দিনি যে এই টোটোওয়ালা তোমার অতো জ্ঞান দিতে হবে না আমরা সব জানি ঠিক আছে ঠিক আছে রাখুন